হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ সিরাজুলদা বলছেন হ্যাঁ আমি রহিম বলছি রহিম ওই আগের বছর গিয়েছিলাম না আমরা ইতে ঘুরতে দীঘা দীঘা নয় দার্জিলিং গেছিলাম না এবছর এবছর আর কি দীঘা যাব আর কি আমরা সবাই প্ল্যান করেছি আমরা কলেজের কিছু বন্ধুবান্ধব মিলে তো দীঘা কেমন কী বাজেট ওই পয়লা জানুয়ারির দিকে যাব ভাবছি আমরা সবাই মিলে আমরা কুড়িজন মতন আছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না না এক দিন নয় আমরা তিন দিন স্টে করব ভেবেছি মানে দীঘা ঘুরব দীঘার মোহনা ঘুরব সবই ঘুরব আর কি এক একবারে যাচ্ছি যখন সব জায়গায় ঘুরব পার হেড কত করে লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে হুম একটু একটু ভালো দেখে ভালো দেখে একটু হোটেল করবেন যাতে সমস্ত রকম সুযোগ সুবিধা পাই রুম টুম যেন বাথরুম টাথরুম যেন সব ক্লিয়ার টিয়ার থাকে এটা একটু দেখবেন হ্যাঁ গিয়েছিলাম সেটা নয় ঠিক ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ওটাতে যাব অবশ্যই যাব সব মিলিয়ে বলুন কত কী পড়বে ওই আট হাজারের মধ্যে হয়ে যাবে তো ঠিক আছে খুব তাড়াতাড়ি করে জানাবেন আজকে চব্বিশ তারিখ হয়ে গেল আমাকে আটাশ তারিখের মধ্যেই জানাবেন আমাদেরকে সব রেডি হতে হবে না পয়লা জানুয়ারি যাব ঠিক ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা খুব সুবিধা হলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে